কেউ গান গাওয়া শুরু করতে চাইলে তাদের উন্নত বাড়ানোর জন্য বেশ কিছু পরামর্শ রয়েছে যেমন প্রতিদিন প্র্যাকটিস করা প্রতিদিন তারা হারমোনিয়াম নিয়ে বা অন্য কিছু নিয়ে তারা প্র্যাকটিস করতে পারে শিক্ষকের কাছে শিক্ষা দ্বারাও তারা করতে পারে তারা কোনো শিক্ষক যিনি গান শেখান তার কাছে শিখতে পারেন তাছাড়াও নিজের আওয়াজ ফোনের মাধ্যমে রেকর্ড করে তা নিয়ে বিবেচনা করতে পারেন যে তার মধ্যে কি ত্রুটি রয়েছে তাছাড়াও আরো বেশি জানতে হলে ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে